হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে উপরে স্ক্রিনটা ফেটেছে না পুরো ভিতরেরটাও ফেটে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের এখানে আমাদের এখানে লাগানো হয় আপনি নিয়ে আসুন লাগিয়ে দেবো আপনার বিকেল এখন খোলা আছে একটু একটু পর থেকে বন্ধ হয়ে যাবে তো হচ্চে বিকেলের দিকে দুপুরের দিকটা বন্ধ থাকে আবার বিকেলে চারটা থেকে আবার খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা অবধি আবার চারটা থেকে একদম রাত সাড়ে নটা অবধি হ্যাঁ হ্যাঁ কালকে সকালে খোলা থাকবে আটটা থেকে আচ্ছা আচ্ছা নিয়ে আসুন আমি ঠিক করে দেবো হুম হুম ঠিক আছে ঠিক আছে আপনি আপনি নিয়ে আসুন আমাকে তো দেখতে হবে আপনার কী কী খারাপ হয়েছে বা কতটা কী ইয়ে হয়েছে তো নিয়ে আসুন আগে আমি দেখি কেমন কী হয়েছে কারণ ফোনের পার্টসের তো একটু তো দামি আছে প্রাইস তো কো কী কী খারাপ হয়েছে আমাকে তো আগে দেখতে হবে আপনি যখন বলছেন পুরো ফোনটাই যখন কাজ করছে না তো আমি আগে দেখি দেখি তারপর বলবো বেশি রেট নেই সেরকম কম রেটই আছে সবের ও চিন্তা করার দরকার নেই কিছু

ঠিক আছে ঠিক ঠিক আ হুম হুম ঠিক আছে হুম